ভারতের স্বাধীনতা আন্দোলন ছিলো ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে তখন বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিলো সুভাষ চন্দ বসুর আজাদ হিন্দ ফৌজ যা ছিলো সশস্ত্র বাহিনী এবং তারা ইংরেজ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়েছিলো এবং গান্ধীজীর আইন অমান্য আন্দোলন উনি অহিংস আন্দোলনের পরিপন্থী ছিলেন এবং উনি ভেবেছিলেন যে অনশন করে বা আইন অমান্য করে ইংরেজ শাসকদের তিনি উচ্ছেদ করবেন এছাড়াও সাঁওতালরা করেছিলো হূল এবং হো মুন্ডা ওঁরাও ওরা করেছিলো উলগুলান আন্দোলন এছাড়াও ছিলো দেশের বিভিন্ন রাজাদের সৈন্যদের নিয়ে মহা বিদ্রোহ এরকম বিভিন্ন রকম আন্দোলন হয়েছিলো ইংরেজ শাসকদের ভারতবর্ষ থেকে দূর করে দেওয়ার জন্য